হ্যালো হ্যাঁ আমি ডক্টর সুশীত সরকার বলছিলাম আমি একটা এন জি ও থেকে বলছি আমার একটা এন জি ও সংস্থা আছে তো আপনাদের গ্রামে এই শীতের সময় বয়োজ্যেষ্ঠ কিছু মানুষকে শীত বস্ত্র বিতরণ করার ইচ্ছে আছে সেইজন্য আমি আপনার সাথে কনট্যাক্ট করছি আপনি আজ্ঞে আমাকে পঞ্চাশ ষাটজন বয়োজ্যেষ্ঠ বা দুঃস্থ এরকম পুরুষ মহিলা দিতে পারবেন হ্যাঁ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ অবধি তো বটেই এবং যাদের এগুলো প্রয়োজন আছে একটু দুঃস্থ হলে ভালো হয় এখন ব্যাপার হচ্ছে দেখুন আপনি আমাকে যেদিন পাঠাবেন উইদিন সেভেন ডেজ হলে ভালো হয় সাত দিনের মধ্যে আপনি আমাকে একটা লিস্ট করে পাঠিয়ে দেবেন নামের তালিকা আর পাশে বয়স ওইটার ওপরে আপনি কত জন দিতে পারবেন আগে বলুন ঠিক আছে ঠিক আছে আপনি আশিজনের একটা তালিকা তৈরি করুন আশিজনের নাম দিয়ে ওই তালিকায় আশিজনের নামের পাশে বয়স দিয়ে আমাকে ওই তালিকাটা আপনি পৌঁছনোর ব্যবস্থা করুন এই তালিকাটা পৌঁছে বলুন না না আপনাকে অ্যাড্রেস লাগবে না আপনি অ্যাড্রেসটা আমি গিয়ে নিয়ে নেব এখন শুধু আপনি নাম তার বয়স এটা দেবেন তারপরই আপনার গ্রামের কোনো স্কুল বা মাঠে এক সবাই দাঁড়াবে একজন একজন করে শীত বস্ত্রগুলো আপনারা তাদের হাতে তুলে দেবেন আমরা থাকব আমরাও তুলে দেবো এইভাবে এগুলো ডিসবার্স করতে চাইছি ডিস্ট্রিবিউট করতে চাইছি হ্যাঁ ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব ওটা পাঠিয়ে দেবেন